আমার জীবনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং হল এডুকেটেড হওয়া শিক্ষাগ্রহণ করা বাবা প্রত্যন্ত গ্রামের একজন চাষি সেখান থেকে শিক্ষাগ্রহণ করা যে টাকা পয়সা সেটা জোগাড় দেওয়া বাবার পক্ষে খুব অসম্ভব হয়ে উটেছিলো এটাকে কাটানোর জন্য মাঝে মাঝে আমাদের বাড়ির মানুষের সাথে আমাকেও মাঠে যেতে হতো কাজ করতে সেই কাজ করা বাদে বাবার সাথে ধান কাটা ধান বোনা আলু বীজ বোনা বীজ তোলা আলুতে ওষুধ স্প্রে করা কীটনাশক স্প্রে করা ইত্যাদি কোরার পরেও যে সময়টা পাওয়া যেত সেটা ফ্রি সময়টা স্কুলে কাটানো এবং সাথে মাঝে মাঝে কিছু সামান্য কিছু অর্থ উপার্জন করে টিউশন ফি জোগাড় করা এইভাবে এই সমস্যাটাকে কাটিয়ে ওটা হয়েছে